হ্যালো কী করছিস ভালো আছিস আমিও ভালো আছি পড়াশুনা কেমন চলছে রে হ্যাঁ আমিও ঘরে সামনে তো পরীক্ষা আছে সামনে তো পরীক্ষা ওই আর হ্যাঁ তুই কি পড়িসনি বলছিস না কি ও মানে তোর আশা ভরসা কিছু নেই না কি ফেলও করতে পারিস পাশও করতে পারিস ওই ফেল করার ভয়ে পাশ করতে হবে তাই তো সিলেবাস শেষ করে দিয়েছিস হ্যাঁ আমাদের সিলেবাস শেষ পরীক্ষা সামনে তুই এখনও সিলেবাস শেষ করিসনি বাবা কনফিডেন্ট ও কলেজ দিকে কবে আসবি মোটামুটি বলছি কলেজ দিকে কবে আসবি এই যাব একটা প্র্যাকটিকাল জমা দেওয়ার আছে সেটা দিতে যাব তাহলে সেই দিন চল যাব দেখা হয়ে যাবে ভুলেই গিয়েছিলি তোর প্র্যাকটিকাল ছিল বলে আমি মনে করিয়ে দিলাম তোকে তারপর বাড়ির সবাই ভালো আছে হুম বাকিদের সাথে কথা হয় তুই কী বলছিলি বল না ডেট দিয়েছে তো তোর সামনের মাসে একটা ডেট দেওয়া আছে তুই এখনও সেটাও দেখিসনি দেখে নিবি কানা হুম সামনের মাসে একটা ডেট দেওয়া আছে সেই ডেটে যাবি হ্যাঁ এবার আমি করেছি এবারে তুই করবি ঠিক আছে ঠিক আছে রাখ তাহলে